বাচ্চা থেকে বয়স্ক সকলের ক্ষেত্রে খবরে কাগজ পড়া খুবই ভালো দেশে বিদেশে সমস্ত জায়গার খবর জানতে পারে আর বাচ্চারা যদি খবরে কাগজ পড়ে তাদের তাদের যে পড়ার যে ইচ্ছে সেটা জাগবে ইচ্ছে জাগবে এবং পড়ার যে কীভাবে পড়তে হয় সেই পড়াটা পড়তে তাদের সুবিধা হবে সেই কারণে বাচ্চাকে উৎসাহিত করা হয় যাতে তারা খবরি কাগজ পড়ে তাকে ঘন ঘন বাচ্চাকে উৎসাহিত করতে হবে এমন কিছু মানে নেই সে কিছু কিছু সময় দেখে তাকে পড়তে বসতে বলতে হয় খবরের কাগজ পড়তে বলতে হয় আর কিছু কিছু বাচ্চা থাকে যারা পড়ার থেকেও শুনতে পছন্দ করে তারা শুনে শুনে মানে থাকতে ভালোবাসে কারণ তারা পড়ার পড়লে যতটা মনে রাখতে পারে তার থেকে অনেক বেশি শুনে মনে রাখতে পারে তাই বাচ্চাদেরকে পড়ানো থেকে বাচ্চাকে পড়ে শোনানোটা অনেক বেশি জরুরী তাই বাচ্চাকে খবরি কাগজ পড়তে উৎসাহ যেমন দিতে হয় সেরকম পড়িয়েও শোনাতে হয় যাতে তারা সব খবরগুলো ঠিকঠাকভাবে জানতে বা বলতে পারে